শিশুদের জন্য এখনকার সময় খবরের কাগজে সেরকমভাবে কিছু নেই কারণ বেশিরভাগ খবরের কাগজ বা যে কোনো খবরের কাগজ এখন খুললেই দেখা যায় যে নয় ক্রাইম বা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার বা কোনো বিজনেসের কোনো ব্যাপার এইসব নিয়েই ওদের টোয়েন্টি ফোর আওয়ার্স চলতে থাকে যে কোনো নিউজ পেপার থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওদের এটাই হচ্ছে মেইন আর ট্রেন্ডিং টপিক বাচ্চাদের জন্য পুরনো সময় কিছুটা যে উইকলি কভারেজ যেটা হতো ওখানে শেষের দিকে কিছু অ্যানিমেশন কিছু স্টোরি কিছু গল্পের বই এসব ব্যাপারে দেওয়া থাকত যেমন টিনটিন হয়ে গেল কোনো কার্টুন হয়ে গেল বা কোনো পাজল হয়ে গেল সেগুলো দেওয়া থাকত এখনকার সময় বাচ্চাদের সেসব কিছুই দেওয়া নেই সুতরাং বাচ্চাদের এখনকার সময় নিউজ পেপারের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত